রান্না করার সময় খুব সতর্ক থাকতে হয় রান্না করার আগে দেখে নিতে হয় গ্যাস লিক করছে কি না তারপর রান্না শুরু করতে হয় গ্যাস লিক করলে কি হবে আগুন লেগে যেতে পারে আর সবসময় সতর্ক থাকতে হবে যাতে আমাদের কাপড়ে না আগুন লেগে যায় আর রান্না করার সময় সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে রান্নাটা যাতে খারাপ না হয় যারা খাবে তারা যেন তাদের না বলতে পারে যে খারাপ হয়েছে তাতে তাদের রান্নাটা খুব ভালো লাগে সুস্বাদ লাগে সেই জন্য সবসময় নজর রাখতে হবে যাতে বেশি নুন না হয়ে যায় লঙ্কা না হয়ে যায় আর যাতে না বেশি পুড়ে যায় খাবারটা খাবারটাকে সবসময় এমনভাবে তৈরি করতে হবে যাতে সবার খুব ভাল লাগে ও লাগে এবং সেটা ভালোভাবে তারা খেতে পারে